আমার মনে আছে এমন একটি সময়ের কথা যখন আমাকে আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছিলো সময়টা ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে আমি জেনপাস পরীক্ষা দিতে যাই কিন্তু রেজাল্টের দিন আমি দেখি আমি আমার আশানুরূপ র্যাঙ্ক করতে পারি নি যার ফলে আমি খুবই চিন্তিত ছিলাম যে আমি এরপরে আমার ভবিষ্যতে কোন দিকের নিয়ে আমি পড়বো তখন আমি চারিদিকে খুঁজছিলাম যে কোনদিকে ভর্তি হলে জীবনে সফল হওয়া যাবে তখন আমি জানতে পারি যে কাম্পিউটার সাইন্স বলে একটি বিষয়ে পড়া যায় তখন আমাকে একটি দাদা আমাকে বলেন যে তুই কাম্পিউটার সাইন্সে ভর্তি হয়ে যা তখন আমি ওই দাদার পরামর্শেই ব্রেনওয়্যার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই এবং আমি সেই সময়ে এই সিদ্ধান্তটি নিয়েছিলাম